আমরা স্কুল থেকে প্রথমে ঘুরতে গেছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় অনেক ঘুরেছি ঘুরে অনেক কিছু খেয়েছি তারপরে আমরা গেছিলাম জাদুঘর জাদুগরেও অ অনেক কিছু আছে যেমন খুব সুন্দর সুন্দর জিনিস শিম্পান শিম্পাঞ্জি সব তারপর হরিণ টরিন এ হরিণ এইসব অনেক কিছু আছে যেমন যেমন মমি আছে মমিতে ওষুধ দেওয়া আছে যে দেখে এইসব দেখে খুব ভাল লেগেছে এক একটা এক এক জায়গায় যেরকম রাখা আছে এগুলি দেখে খুব ভালো লেগেছে তারপরে আমরা ভিক তারপরে আমরা তারপরে আমরা ভিক্টোরিয়ায় গেছি ভিক্টোরিয়াও অনেক ঘুরেছি ঘোরার পরে ভিক্টোরিয়াও খুব ভালো লেগেছে ভিক্টোরিয়ায় তারপর আমরা হাওড়ার ব্রিজ দেখেছি হাওড়া ব্রিজও খুব ভালো লেগেছে আমরা তখনই বি স্কুলের প্রথম ওইগুলিই দেখেছিলাম তো আমরা তো আর কো আগে কোথাও যাই নি স্কুল থেকেই যখন নিয়ে যেত তখন আমরা ওই হাওড়ার ব্রিজ জাদুঘর ভিক্টোরিয়া চিড়িয়াখানা স্কুল থেকেই আমরা গিয়ে দেখেছি হয়েছে